আমাদের ভারতের ফ্যাশন অত্যন্ত সাধারণ কিন্তু বর্তমানে আমরা দেখতে পাই যে অন্যান্য দেশের সাথে পাল্লা দিতে দিতে ভারতের ফ্যাশনের দিক থেকে যথেষ্ট পরিমাণ এগিয়ে গিয়েছে এবং অন্যান্য দেশের সঙ্গে সমানে পাল্লা দিয়ে চলেছে এবং আগের তুলনায় আমরা দেখতে পাই যে কাপড় পরিবর্তন অত্যন্ত বেশি হয়ে গিয়েছে আমাদের ভারতবর্ষ বিদেশি ফ্যাশন ভারতকে বিভিন্নভাবে প্রভাবিত করেছে বিদেশ যখন ফ্যাশনের দিক থেকে এগিয়ে চলেছে বার বার তখন ভারতও তাদের সাথে সমানভাবে পাল্লা দিয়ে চলেছে দিনের পর দিন এবং এই আমি সাধারণত সাধারণ জামাকাপড় পরতেই পছন্দ করে থাকি কেননা সাধারণ জামা কাপড় পরে আমরা যে স্বাচ্ছন্দ্যবোধ করতে পারি এবং আরামে থাকতে পারি সেই স্বাচ্ছন্দ্যবোধ বা আরামদায়ক জিনিসটা অন্যান্য জামা কাপড়ের মধ্যে পেয়ে থাকি না আমরা সাধারণ কাপড়ে যেটা পেয়ে থাকি এই জন্যই আমি এই কাপড়গুলি সাধারণত পরতে পছন্দ করে থাকি এবং আমি এটি আমাদের আশেপাশে যে সমস্ত বস্ত্রালয়গুলি রয়েছে সে সমস্ত কাপড়ের দোকানগুলি থেকেই কিনে থাকি